ফ্যাশান ডিজাইনে আঁকা যারা ফ্যাশান ডিজাইন যারা ফ্যা ফ্যাশন ডিজাইনে পড়তে চায় বা ফ্যাশান ডিজাইনে যা ফ্যাশন করতে চায় তো তাদেরকে একটাই সাজেশান দিব যে আঁকা তো তাদেরকে অবশ্যই শিখতে হবে যারা বড়ো হয়ে তারা ফ্যাশান ডিজাইনার হতে চায় বড়ো তো তাদেরকে তো ছো প্রথম থেকে আঁকা তো তো মাস্ট লাগবেই কারণ একটা ফ্যাশান ডিজাইনার ডিজাইনার মানে তো আঁকা তো ডিজাইন করতে গেলে তো তাকে আঁকতে তো অবশ্যই শিখতে হবে জানতে হবে তো আপনার আমার এটাই এটাই বলবো যে যারা ফ্যাশান ডিজাইন হতে চাও তো তারা অবশ্যই আঁকাটা ভালোভাবে শেখ ছোটো থেকেই শিখলে তো আরও ভালো হয় তাহলে আপনার বড়ো হয়ে আপনার কেরিয়ারে খুব ভালোই প্রভাব হবে আর আমার এবং কি আমার যেহেতু আমি একটা ড্রয়িং ড্রয়িং শিখতে পারি এবং ড্রয়িং করতে পারি তো আমার আমার এটাই মতামত এবং আমার অভিজ্ঞতা আছে যে তারা যেন ফ্যাশান ডিজাইনার কী হয় বিভিন্ন ধরনের তাদেরকে জামা কাপড়ের হোক জামা কাপড়ের স্কেচ করতে গেলেও তো তাকে আঁকতে হবে অবশ্যই আঁকতে হবে তারপরে তাকে বিভিন্ন ধরনের ডিজাইন শিখতে হবে প্রথমে আর সব কিছুতে একটা সব কিছু তো একটা ধাপ আছে তো ধাপে ধাপে হবে প্রথমে আপনাকে রঙ করা শিখতে হবে স্কেচ করা শিখতে হবে তারপরে আপনাকে তারপরে আপনাকে তুলি রঙ করা শিখতে হবে তারপরে যখন আপনার হাত সেট হয়ে যাবে আর কি আপনি যখন প্রপারলি শিখে যাবেন তো তখন আপনাকে ডিজাইন করা আস্তে আস্তে শিখতে হবে করে ডিজাইন করে একটা গয়না বলুন একটা জুয়েলারি বলুন একটা একটা ড্রেস বলুন আপনাকে ডিজাইন করতে গেলে আপনাকে তো আঁকতে হবে তো সেই জন্য আমি এটা বলবো যে আপনারা যখন ড্রয়িং করবেন তো অবশ্যই যা সেটা হচ্ছে সেটাতে ভালোভাবে পারদর্শী হতে হবে তো ড্রয়িং না জানলে আঁকা করা অসম্ভব তো ড্রয়িং করা মাস্ট এটা আমার অভিজ্ঞতা আমি আপনাদেরকে শেয়ার করলাম